কৃষিতে প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলি হল নতুন নতুন নানা রকমের মেশিনের পদ্ধতি এখন মেশিন দিয়ে বীজ পুঁতে গাছ হয়ে যাচ্ছে অনেক জলদি এখন অনেকে মাটিতে হাত দিয়ে বা কোদাল দিয়ে এখন আর মাটি খুঁড়ছে না মেশিন দিয়েই মানে গাছ পোঁতা হয়ে যাচ্ছে বীজ হয়ে বীজ দিয়ে দিচ্ছে বা বীজ পোঁতা হয়ে যাচ্ছে এবং এর ফলনও খুব অনেক জলদির মধ্যে হচ্ছে অনেক তাড়াতাড়ি গাছ বেড়ে যাচ্ছে এমনকি দেখছি ছোটো ছোটো ভেন্ডি চারা ছোটো ছোটো মানে গাছ অথচ খুব ফলন হচ্ছে আগে যেটা মানে ফলন হতে দু মাস সময় লাগত সেই গাছগুলো এখন কুড়ি দিনের মাথায় সবজি হচ্ছে পনেরো দিনের মাথায় সবজি হচ্ছে নানা রকমের আধুনিক জিনিস ব্যবহৃত হওয়ার ফলে এখন কৃষিকাজ আমাদের খুব এগিয়ে গেছে এবং কৃষি পদ্ধতি অনেক উন্নত হয়ে গেছে ফলনও প্রচুর ছোটো ছোটো গাছ অথচ ভাবা যায় না যে এতো ছোটো গাছে এতো সবজি এতো ছোটো গাছে পেঁপে এতো ছোটো গাছে আম ইত্যাদি হচ্ছে এখন আমরা ভাবতেও পারছিনা যে এতো ছোটো ছোটো গাছে এতো কিছু এখন হয়ে যায় তো খুব ভালো এখন আধুনিক যুগে আমাদের কৃষি পদ্ধতি খুবই ভালো খুবই এগিয়ে গেছে এবং এগুলির জন্য কি বলবো বীজ পুঁতে এখন আগের মতো আর আমাদের গাছও লাগাতে হচ্ছে না পরিশ্রমটাও তার ফলে কম হচ্ছে পরিশ্রম কম হওয়ার ফল আমাদের গাছগুলো ভালো হয়ে যাচ্ছে পোকা টোকা যাতে পড়ছে না লাগছে না কোনও গাছ ঝরে যাচ্ছে না কোনও গাছ জলদির মধ্যে মরছে না তার ব্যাপারেও আমাদের আধুনিক পদ্ধতিগুলো অনেক উন্নত হয়ে এসেছে এবং এটা অনেক ভালো হয়েছে